হ্যালো বাচ্চু মোবাইল হ্যাঁ বলছি যে আমার দাদা দিদাদির জন্য একটা নতুন মোবাইল কিনতে হবে

তা একটু এই কম দামের মধ্যে ধরে নিন দশ পনেরো হাজারের মধ্যে আপনার কাছে কি কি সেট মোবাইল পাওয়া যাবে তাও না না সেকেন্ড হ্যান্ড কিনব না নতুনই কিনব

হ্যাঁ দোকানে তো যাব তার আগে একটু জেনে নিচ্ছি আর কি তাহলে যেয়ে গিয়ে সুবিধা হয় ঠিক আছে তা হ্যাঁ ওই আমি ওই ছয় ছয় একশো আঠাশ রেঞ্জের ছয় একশো আঠাশ যে কম্বিনেশান আছে সেই হিসাবে একটা মোবাইল খুঁজছি ও ঠিক আছে তা আপনি ভিভো মোবাইল রাখেন কি আপনি ভিভো ও সে ভিভো ভিভোর পনেরো হাজারের মধ্যে কিছু সেট থাকলে সেটা আমাকে একটু দেখাবেন কারণ ভিভোর একটু নাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা তাও আপনার দোকান কবে কবে খোলা থাকে

ঠিক আছে তাহলে আমি পরশু দিন করে যাচ্ছি আর কি এই তো আপনার ভিভো ভিভো কোম্পানি হ্যাঁ ভিভো কোম্পানি মানে যতগুলো মডেল আপনার দ্বারা সম্ভব হবে সেগুলো একটু তুলে রাখবেন

হ্যাঁ ঠিক আছে তাহলে পরশু দিন গিয়ে আপনার সাথে কথা হচ্ছে হ্যাঁ বাড়িটাও ধরেন বর্ধমানেই আমাদের হ্যাঁ আপনার দোকান যেতে ধরে নিন ওই কুড়ি মিনিট লাগবে না না না সাইকেলে করে

হ্যাঁ পায়ে হেঁটে ধরে নেন পায়ে হেঁটে ধরে নেন ওই আর পঞ্চাশ মিনিটের মধ্যে পৌঁছে যাব ঠিক আছে স্যার যাব তাহলে পরশু দিন